কিছু স্থানীয় গল্প বা কিংবদন্তী কী কী পাওয়া পশ্চিম বর্ধমান জেলায় পরিচিত যা চলে আসছে তা আসানসোলে একটি শিল্প নাগরী যা দেশে বিশিষ্ট কয়লা খনির জন্য পরিচিত এটি পশ্চিমবঙ্গে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর বর্ধমান জেলার কেবল সীমিত শিল্পের জন্যই নয় আসানসোলের মনোরম পর্যটন স্থানগুলির জন্য প্রচুর দর্শনার্থীদের আকর্ষণ করে মনোরম পিকনিক স্পট পবিত্র মন্দির পুরাতন গির্জা সুন্দর পার্ক আর্চ এবং সাহিত্যের সাথে আসানসোল শহরটি আবদ্ধ হওয়ার অপেক্ষার অবাক হয়ে যায় আসানসোলের দামোদরের নদীর তীরে অবস্থিত এবং খনি সমৃদ্ধ শহরটি দামোদর তীরে এবং সোল যার অর্থ জমি পাওয়া যায় এবং এক ধরনের গাছ আসান থেকে নামটি পেয়েছে আসানসোলে এভাবে দুটি শব্দের একটি পোর্টমান্টিউ ওই শহরে একবার ব্রিটিশ ধন্যবাদ হিসাবে এসেনসোল হিসেবে একটি দুর্ভাগ্যজনক অ্যাঙ্গেলাইজিংয়ের শেষ ছিল স্বাধীনতার পরে এই সিদ্ধান্তটি বুদ্ধিমানের সাথে বিপরীত হয়েছিলো আমাদের আসানসোলের ঘাঘর বুড়ি মন্দিরে নানান মানুষজন সেখানে পুজো সেই মন্দিরের ঠাকুরকে পুজো করতে আসে সেই মন্দিরের স্থানে একটি নদীর মতো করা আছে সেখানে একটি একটি ফ্যানা সৃষ্টি হয় সেখানকার লোকজনরা এটি মনে করেন যে সেখানে এক দুটো মানুষ মারা গিয়েছিলেন তাই সেটি ওখান থেকে ফ্যানা সৃষ্টি হয় এই অদ্ভুত অলৌকিক ঘটনা সেরকমভাবে তারা মনে করেন কিন্তু বিজ্ঞানসম্মত আমার মনে হয় বিজ্ঞানসম্মততে বলেছেন যে সেখানে আশেপাশে নদীর থেকে সেই ধাক্কায় সেই ঢেউয়ে তাদের ওই জলে ফ্যানা সৃষ্টি হয়ে যায় তাই কারণে ঘাঘর বুড়ি মন্দিরে এরকম অলৌকিক ঘটনা রহস্যময় শোনা যায় ইত্যাদি